হ্যাঁ বল আমি দোকানের বৌদি বলছি বলছি তোর সঙ্গে একটা ব্যাপার নিয়ে আমার আলোচনা ছিল দাদা এই ব্যাপারে অতটা মতামত দিতে পারছে না সেই কারণের জন্য আমি একটু তোর সঙ্গে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা ছিল দোকানের ব্যাপার নিয়ে বলছি আমাদের দোকানটা তো বিনপুর মার্কেটে আছে ওখান থেকে যদি একটু সুপার মার্কেটে যদি কাছাকাছি যদি নিয়ে যাওয়া হয় তাহলে কেমন হবে বল তো তাহলে ওখানে তো আমাকে ভাড়া নিতে হবে বাড়ি তো একটা ভাড়া নিতে হবে দোকান বানানোর জন্য তাহলে তোর কি সেরকম কোথাও কোনো যদি পরিচয় থেকে থাকে যে ওখানে কোনো তোর তো অনেক জায়গায় অনেক বন্ধুবান্ধব থাকে যে ওখানে সুপার মার্কেটের কাছে যদি একটা ভালো যদি একটা হল ঘরের মতো পাওয়া যায় আমার দোকানটা একটু ওখানে বড়ো করেও করব এখানে যেমন ছোটো ছিল ওখানে একটু বড়ো করে করব তাহলে একটু দেখ দেখি তাহলে ওখানে আমি দোকানটা নিয়ে চলে যাব হ্যাঁ তাহলে ওইখানেই একটা দেখ দেখি যদি পাওয়া যায় তো তাহলে ভালো হবে তাছাড়া ওখানে দোকানটা করলে কী হবে জিনিসপত্র নিয়ে আসতে অনেকটা সামনে হবে কারণ আমাদের গ্রামে নিয়ে আসতে তো অনেকটা তো চার্জটাও অনেকটা পড়ে যায় পয়সাটাও পড়ে যায় গাড়িভাড়াটা কিন্তু ওখানে হলে অনেকটা কমে হবে তারপর ওখানে দোকানের সেলটাও মনে হয় ভালো হবে ওই দোকানে কাপড়ের সঙ্গে সঙ্গে অনেকটা আমাদের যেমন শুধু মেয়েদেরই জিনিস ছিল ওখানে নিয়ে গেলে একটু ছেলেদের জিনিস কি পুতুল এইসবও কাপড় দোকানের মধ্যে রাখা যেতে পারে এরকম একটা চিন্তাভাবনা নিচ্ছি এই চিন্তাভাবনাটা কি আমার ঠিক আছে না কি আছে বল তো তুই তো সবসময় দোকানের মধ্যে থাকিস তাহলে রবিবার দিন দুজনে মিলে যাব গিয়ে ওখানে একটু আলোচনা করব আলোচনা করে দেখে ওখানে করব আর আমাদের দোকানে তো আগে তো ফোনপের তো কোনো ব্যবস্থা থাকেনি তাই ওখানে সুপার মার্কেটে নিয়ে গেলে যেহেতু ওটা একটা শহরের মধ্যিখানে হচ্ছে সেহেতু কিন্তু ফোনপেরও আমাদেরকে ব্যবস্থা রাখতে হবে কারণ সবাই তো ওখানে তো পয়সা ক্যাশ পয়সা দেবে না কেউ কেউ হয়তো ফোনেও পয়সা দিতে পারে এরকম আমি একটা চিন্তাভাবনা রাখছি আমরা ভাবছি এইভাবেই ওখানে দোকানটা শুরু করব ঠিক আছে তাহলে রবিবার দিন বিকেলবেলা চারটার সময় দুজনে যাব রাখ